হুম বলুন হ্যাঁ আমি সবজি বিক্রি করি বলুন আপনার কি সবজি লাগবে হুম হুম হ্যাঁ হ্যাঁ আমার কাছে ফুলকপি তারপরে বাঁধাকপি ব্রোকোলি ও বিনস গাজর ক্যাপসিকাম আরও অনেক কিছুই আছে আপনার কেমন সবজি লাগবে বলুন আপনি হুম আমার কাছে তো আছে কিন্তু ওগুলোর দামও একটু অনেক বেশি কারণ ওগুলো এখনকার সবজি তো ওই জন্য এখন একটু ওগুলোর দাম একটু বেশি তো আপনি যদি সেরকম দাম দিয়ে কিনতে পারেন তাহলে আপনি আমি বিক্রি করবো আপনার কাছে পেঁপে পঞ্চাশ টাকা করে কেজি দিচ্ছি এখন আপনার কতোটা লাগবে আপনি বলুন হ্যাঁ হ্যাঁ কী বলবো বলুন আপনি দেখুন এখনকার বাজারের যা দাম হয় দেখে শুনেই একটু নেবো আপনি যদি নিতে চান তাহলে আসবেন আর এসে একটু দেখে যাবেন আর সবাই তো নিচ্ছে আমিও নাহয় একটু কম বেশি করে নেবো না না সেসব ঠিক আছে সেজন্য না আমার কাছে অনেক রকমেরই সবজি আছে আপনি যেটা ভালো বুঝবেন সেটা করবেন আর দাম টামের ব্যাপার দিয়ে আপনি আসলেন আপনি আসলে আমি আপনাকে ঠিক ঠাক করে দেবো হ্যাঁ হ্যাঁ আছে আপনি আসুন এসে দেখে যান দেখে আপনার ভালো লাগলে আপনি নেবেন শাক বলতে শাক শাকগুলো পাঁচ টাকা করে দিচ্ছি আর পেঁপে তো পঞ্চাশ টাকা কেজি হুম হুম হুম